আমরা ছোটোবেলায় এক যখন একদম আমরা ছোটো ছিলাম হ্যাঁ তো সেই টাইমে আগে বাবা মায়ের সঙ্গে বা ফ্যামিলির পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি যাদুঘর চিড়িয়াখানা তার পরে একটু যখন বড় হলাম তখন সবাই মিলে মানে আমাদের গ্রাম গ্রামের একটা জায়গা থেকে একটা পাড়া থেকে হ্যাঁ বিভিন্ন জায়গায় গাড়ি করা হতো হ্যাঁ ঘুরতে যাওয়ার জন্য তো সেখানেও প্রচুর বার গেছি হ্যাঁ অনেক জায়গায় ঘুরতে গেছি বকখালি কাকদ্বীপ হ্যাঁ এরকম ধরনের প্রচুর জায়গায় গিয়েছি এবং চিড়িয়াখানায় অনেকবার এসেছি অনেকবার ঘুরেছি হ্যাঁ তো এবং বিভিন্ন জায়গায় থেকে আমাদেরই গ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাস ছাড়া হতো কখনও অন্যান্য গাড়িও গাড়ি করেও যাওয়া হতো ঠিক কখনও ট্রেনে করে সবাই মিলে দলবদ্ধ হয়ে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া আনন্দ করা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং প্রচুর বার গিয়েছি চিড়িয়াখানা যাদুঘর হ্যাঁ এদিকে কাকদ্বীপ নামখানা মৌসুনি আইল্যান্ড বিভিন্ন ধরনের জায়গায় বহুবার ঘুরেছি